বাংলা ভাষার কিছু আকর্ষণীয় শব্দ বা বাক্যাংশের মধ্যে আমার যেটা ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হল আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি তাই আমরা জানি প্রত্যেকটা বাঙালি এই দিনটা বিশেষভাবে মনে রাখে কেননা আমরা যে স্বাধীন হয়েছি সেই দিক দিয়ে এই একুশে ফেব্রুয়ারি প্রত্যেকটা মানুষের মনে দাগ কেটে যায় এই মানুষগুলো যদি প্রাণ না দিত যদি না রক্ত ঝরাত তাহলে দেশ হয়তো স্বাধীন হতো না বাংলা ভাসা কখনোই পরিপূর্ণ হতো না এই দিনটি না থাকলে